হ্যাঁ রমেশ আমি মণি বলছি আর আগেরবারে কলটা সরিয়ে দিয়ে গেলেন না আবার লিকেজ করছে যদি একটু সরিয়ে দিয়ে যেতেন ভালো হতো

আপনি তো এই কিছু দিন আগেই তো সারিয়ে দিয়ে গেলেন অল্প অল্প পড়ছে ভালো পড়ছে না কাজের অসুবিধে হচ্ছে বাড়িতেও কেউ নেই যে বলব ডেকে আনতে অন্য কেউ তো নেই আপনাকে দিয়েই বাগানো হয় তাহলে আমি কি পাইপ বা পার্টস কিছু কিনে এনে রাখব কী কী লাগবে যদি একটু বলেন

কী করে এমন হলো বুঝতেই পারছি না কাজকর্ম করতে পারছি না ঠিকঠাকভাবে এবারে একটু ভালো করে সারিয়ে দিয়ে যান ওখানে কাজটা আপনি পরে সারবেন আমি তো বাড়িতে থাকব না ওখানে কাজটা আপনি পরে সারবেন আপনি এখানে চলে আসুন আমি তো বাড়িতে থাকব না না একটু তাড়াতাড়ি আসুন আর কী কী লাগবে এসেই বলবেন কিনে নিয়ে আসব না হলে আপনিই সব কিনে আনবেন আপনি নিয়ে আসুন হ্যাঁ আমি টাকা দিয়ে দেবো

হ্যাঁ সেটা দিয়ে দেবো আপনি ওই দুটোর মধ্যে আসবেন কিন্তু একটু ভালো করে সারিয়ে দিন এরকম যদি দুদিন ছাড়াই যদি এরকম কল লিকেজ করে তাহলে কী করে কী হবে একটু ভালো করে দেখুন হ্যাঁ আমি আপনাকে দিয়েই সারাই আর আরেকটা নতুন কল লাগিয়ে দেবেন সেটা খারাপ হয়ে গেছে একটু হুম রাখছি ঠিক আছে